রান্নাঘর এবং বাথরুমে ইঁদুর আরশোলা ইত্যাদির আতঙ্ক এড়াতে আমি যা যা পদক্ষেপ গ্রহণ করি সেগুলি হল ইঁদুর ইঁদুর মারা বিষ দিয়ে দিই যাতে সেগুলি খেয়ে ইঁদুর মরে যায় আর ইঁদুরকে দেখে যাতে না আমরা ভয় পেয়ে আতঙ্কে না পড়ে যাই এবং আমরা লক্ষ্মণ গণ্ডি দিয়ে দিই তার কারণে আরশোলা আর যাবতীয় যা কিছু আছে সব মারা যায় যাতে আমরা আতঙ্ক না হতে পারি এবং মরিচ গুঁড়ো সেগুলো আমরা যেন দিয়ে দিই তার ফলে তারা মারা যায় আমরা আতঙ্ক না পাই নইলে কি হয় আমরা আতঙ্কে ভয় পেয়ে যাই এবং আমাদের খাবারে আরশোলা মুখ দিয়ে দিলে সেই খাবারটি খেলে আমাদের অনেক অসুখ বিসু্খ রোগ জ্বালা দেখা দিতে পারে সেই জন্যই আমি সেই খাবারের গোল করে ঘিরে লক্ষ্মণ গণ্ডি দিয়ে দিই লক্ষ্মণ গণ্ডি দেওয়ার ফলে সে আরশোলাটি সেটি পেরিয়ে খাবারে মুখ দিতে পারে না এবং খাবার ঢাকাও থাকে সেই সেটি পেরনোর সঙ্গে সঙ্গেই সেই আরশোলাটি মারা যায়